আরোহণের বিষয়টা হল সত্যি মানুষের সাথে মেলামেশা করলে সমাজে ঘুরলে এবং দেশ বিদেশে যদি ঘোরা হয় আরোহণ নিয়ে তাহলে মানুষের দক্ষতা তো বাড়েই সেটা ঠিকই কিন্তু একটা ঘটনা ঘটেছিল যেটা হল একটা মানুষ আমাকে খুবই অনুপ্রেরণা করেছিলেন তিনি আজ এই পৃথিবীতে নেই তিনি হলেন স্বর্গীয় সুভাষ পাল তিনি এভারেস্ট জয় করেছিলেন যখন ওনার সাথে আমি ট্রেকিংয়ে গেছিলাম তখন ওনার কাছ থেকে যে সমস্ত শিক্ষা যে সমস্ত ওনার মানে ওনার যে এক্সপেরিয়েন্সগুলো আমি কিন্তু সত্যি আমার জীবনে খুবই একটা উৎসাহিতপূর্ণ পেশাগতভাবে যদিও তিনি একজন ছোটা হাতির ড্রাইভার ছিলেন কিন্তু ওনার স্বপ্ন কিন্তু অনেক বড়ো ছিল উনি স্বপ্ন দেখেছিলেন জীবনে যে আমি আমার জীবনে একদিন এভারেস্ট জয় করবো কিন্তু অবশ্যই দুহাজার ষোলো সালে তিনি এভারেস্ট জয়ও করেছিলেন তবে ফিরে আসার সময় হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগে ওনার স্বর্গবাস হয় এই ধরণের যে প্রচেষ্টা এর জন্য জীবনের যে একটা টার্গেট করে চলা এটা আমার কাছে খুবই একটা উৎসাহের বিষয় এবং আমার কাছে একটা গর্বের বিষয় যে মানুষ যদি কোনো কিছু দায়িত্ব বা কোনো কিছু টার্গেট করে সেটাকে পূরণ করার যে একটা লক্ষ্য সেই লক্ষ্যটাকেই আমি সেই ব্যক্তির কাছে একটা পেয়েছিলাম আর যিনি শিখতে চান আপনি শেখার তো কোনো বয়েস নেই আর শেখার কোনো জিনিস শেষ নেই তাই শেখার বিষয়ে জীবনে আমি কিছু মিউজিকাল ইন্সট্রুমেন্ট আছে সেগুলোর ব্যাপারে আমি এখনও শিখতে চাই আর আমার জীবনে আমার ইংরেজি বলা টা আরও ভালো ভাবে শিখতে চাই আরও অনেক কিছু আছে যেগুলো আমি শিখতে চাই সেগুলো আছে কিন্তু আস্তে আস্তে দেখা যাক কতটা শিখতে পারি